আইনি নথি তৈরি করার সাথে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয় আইনি নথি তৈরি করা খুবই কঠিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে সেখান থেকে নথিগুলি তৈরি করতে হয় যেমন মিউনিসিপ্যালিটি অফিস যেতে হয় কখনো কখনো এস ডি ও অফিস কখনো ডি এম অফিস এই সব অফিসে গিয়ে নথি নিয়ে আসতে হয় নথিগুলিকে এস ডি ওর কাছে বি ডি ওর কাছে সাইন করাতে হয় তাদের স্ট্যাম্প নিতে হয় তারপরে সেই নথির প্রমাণপত্র বা প্রবেশপত্র পেতে পারি সব থেকে কঠিন নথি পাওয়া হচ্ছে বাড়ির দলিল বাড়ির দলিলের জন্য অনেক কষ্ট করতে হয় এছাড়াও আছে জাতি সার্টিফিকেট জাতি সার্টিফিকেট পেতে গেলে অনেক ঝামেলা হয় যেটা হচ্ছে জতির সার্টিফিকেটের জন্য দুরকম হয় একটা কেন্দ্র সরকারের একটা রাজ্য সরকারের রাজ্য সরকারের সার্টিফিকেটটা পাওয়া অনেকটাই কষ্টকর হয় তারপর আবার সেটাকে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন করতে হয় সেটাও অনেক কষ্টকর হয়